আমি সাধারণত নিরমা এবং হোগলা সাবান দিয়ে কাপড় ধুয়ে থাকি এবং কাপড় শুকোনোর জন্য বর্ষাকালে যদি বৃষ্টি থাকে তাহলে ঘরের ভেতর দড়ি টাঙিয়ে কাপড় শুকাই এবং তাও যদি না শুকায় তাহলে ইস্তিরি দিয়ে কাপড় শুকাই আর শীতকালে সকাল সকাল কাপড় ধুয়ে রোদে মেলে দিলে তাড়াতাড়ি কাপড় শুকায় এবং আমি যে জল অপচয় করি না যেভাবে তা হলো আমি নদীতে স্নান করি এবং আমাদের বাড়ির কাজ নলকূপ দিয়ে হয়ে থাকে